হ্যাঁ বলুন আমি জিও সিম ব্যবহার করছি না সেরকম অসুবিধা কিছু হচ্ছে না তাও ওই নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে মাঝে মধ্যে কী কী অফার আছে একটু বলতে পারবেন এটা আমার আর দশ দিন বাকি আছে ও মানে এয়ারটেলের যে কোনো সিম হলেই হবে জিও সিম তো আচ্ছা আর জিও জিও সিমটা এয়ারটেলে পোর্ট করতে গেলে কত কী পড়বে ফ্রিতে

না এয়ারটেলে এখানে অতটা সমস্যা নেই কিন্তু জিওর এখানে নেটওয়ার্কটা খুবই কম আর কি আচ্ছা আর এয়ারটেলে কী কী অফার আছে একটু বলবেন আর ছমাসেরটা করতে গেলে

ওই সাতশো টাকারটা ও ছটা পর্যন্ত আচ্ছা আচ্ছা আর তারপরে ছটা থেকে আবার যে যেরকম যেভাবে ডাটাটা রিচার্জ হয় সেরকম হয়ে যাবে দেড় জি বি ও আচ্ছা এবারে আমার যে ধরুন হ্যাঁ বলুন ও আচ্ছা আচ্ছা আর ধরুন এই যে আজকে আমি ধরুন নেটটা ঘাঁটছি ডাটাটা আমার রয়ে গেলো পাঁচশোর উপরে সেই ডাটাটা কি আমি পরের দিন পেতে পারি আচ্ছা আর সিমকার্ডগুলোর মধ্যে রিচার্জের কেমন কী অফার আছে হ্যাঁ এয়ারটেলেই যেতে চাইছি বলুন আচ্ছা ঠিক আছে আচ্ছা রিচার্জের আবার কুপনও আছে না ঠিক আছে ভেবে আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ নেক্সট ডে ঠিক